আমার ছোটো থেকেই আঁকার প্রতি ঝোঁকটা বেশি একটু সেই কারণে আমার মা আমার বাড়ির পাশে এক স্যারের কাছে আমায় ভর্তি করিয়ে দিয়েছিলেন আমি সেই স্যারের কাছেই আঁকা শিখতাম স্যার আমাকে খুব ভালবাসতেন তিনি আমাকে নানা ধরনের ছবি এঁকে দেখাতেন আমিও দেখতাম একদিন আমাকে একটা ছবি দিলেন বললেন এই ছবিটা আঁক আঁকার পর আমাকে দেখাবি আমি ছবিটা আঁকলাম আঁকার পর আমার ছবিটা দেখে ততটা ভালো লাগল না আমি স্যারকে বললাম স্যার এই ছবিটা এতটা সুন্দর লাগছে না আমি এই ছবিটা আঁকব না তখন স্যার আমায় বললেন তুই ছবিটা আঁক তারপর ছবিটা ভালো করে দেখবি বাড়ি যেয়ে আর তারপর আমাকে বলবি ছবিটার যখন মানে তুই বুঝতে পারবি তখন বলবি যে না স্যার ছবিটা সত্যিই খুবই সুন্দর আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এঁকে বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে ছবিটা খুব ভালোভাবে দেখলাম দেখার পর আমার স্যারের কথাটা মাথার মধ্যে আসছিল শুধুই বারবার তারপর আমি ভাবলাম কী এমন আছে এর মধ্যে তারপর অনেকক্ষণ ভালো করে দেখার পর আমি বুঝতে পারলাম যে ছবিটায় একটা গাছের সঙ্গে মেয়ের ছবি তুলে ধরা আছে আর সেই মেয়ের ছবিটা দেখে আমি বুঝতে পারলাম ওহ্ এই ছবিটাতে একটা ছবির সঙ্গেই দুটো ছবি আছে আমার সেটা দেখে খুব ভালো লাগল আর তখন আমি সেই সম্পর্কটা বুঝতে পারলাম ছবিটার গুরুত্ব কতখানি